পুরুলিয়া জেলার স্বাস্থ্য ব্যবস্থা খুবই ভালো আমার মনে হয় কারণ এখানকার সমস্ত সরকারি হাসপাতাল গুলিতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার এবং নার্স আছে এবং পর্যাপ্ত পরিমাণে ঘর এবং বিছানা আছে যাতে কোনো রোগীর অসুবিধা না হয় এবং তিনি আসার সঙ্গে সঙ্গে চিকিৎসা পায় ওষুধপত্রের ব্যবস্থাও ভালো আছে এ ফার্মেসিগুলোতে ওষুধও পাওয়া যায় এবং নানান অভিজ্ঞ ডাক্তার ও আসে সেখানে রোগী দেখতে এখানকার সরকারি হাসপাতালগুলিতেও অপারেশন থিয়েটারও আছে যাতে রোগী আসলে ওখানে চিকিৎসা করা হয়